হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে বাচ্চারা আজকাল খেলাধুলো করে না কারণ আজকাল মোবাইলে বিভিন্ন ধরণের গেম বা বিভিন্ন ধরনের টিভি শো আজ বিভিন্ন ধরণের খেলা এছাড়াও বিভিন্ন ধরণের ফেসবুক ইত্যাদি এসে যাওয়ার কারণে আমাদের বাচ্চারা মাঠে ঘাটে খেলতে যেতে চাইছে না এবং বিভিন্ন রকম এক্সারসাইজ ইত্যাদিও করছে না যার কারণে আজ ছেলেরা শুধু বাচ্চারা বাচ্চারা বেশীরভাগ মোবাইলের উপর খুবই আকৃষ্ট হয়ে পড়ছে তো এইসব এই কারণে ছেলেরা আজকাল খেলাধুলো করে না এবং বাচ্চাদের খেলাধুলো করতে তাদেরকে বেশী ফোন দেওয়া চলবে না এবং বিভিন্নরকম অ্যাপস বা গেম থেকে তাদেরকে দূরে রাখতে হবে এবং তাদেরকে সবসময় বাইরে খেলাধুলার জন্য পাঠাতে হবে এবং বিভিন্ন ধরনের খেলাধুলা বা স্পোর্টসের জন্য তাদেরকে চেষ্টা করতে হবে যাতে তারা সেসব খেলাধুলোতে অংশগ্রহণ করে এবং নিজেদের শরীর সুস্থ রাখে এবং মোবাইল যাতে কম ব্যবহার করে